পশ্চিমবঙ্গের ব্যবসায়িক সাংস্কৃতিক অঞ্চলে সম্পূর্ণ বাঁধাভিত্তিক হিসাবে অনেক বাঁধা আছে যেমন রাজনৈতিক বাঁধা তাছাড়াও নদীমাতৃক এলাকাতে যেমন নৌকা বা বোটে করে দ্রব্যাদি বা কাঁচামাল যেগুলো সরবরাহ করা হয় সে সেক্ষেত্রে অনেক বাঁধা বিপত্তি আছে এবং অনন্য উন্নততর অঞ্চলগুলোতে বাস বা ট্রেনে সহজে মাল একই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়